আমাদের শহরাঞ্চলে গ্রামাঞ্চলে এবং বনাঞ্চলে কিছু পাখি দেখা যায় তো আমাদের গ্রামাঞ্চলের পাখিগুলো কী কী পাখিগুলো পায়রা পাখি আর টিয়া পাখি আর চড়ুই পাখি পায়রা কী পায়রা মানে পশু পোষ মানা পাখি আমাদের যেটা গ্রামাঞ্চলে প্রায় বাড়িতেই থাকে আর টিয়া পাখি ওটাও পোষ মানা ওটা বন থেকে আনা হয় বনজ যেহেতু বনজ জঙ্গলের পাখি কিন্তু এটা গ্রামাঞ্চলে ধরে আনা হয় এবং সহজে পোষ মানে এটা মানুষের সঙ্গে অভ্যাসগত গড়ে ফেলে আর কি চড়ুই পাখি চড়ুই পাখি খড়ের চালে গ্রামাঞ্চলে যেহেতু অনেক দেখা যায় ওই গ্রামাঞ্চলে খড়ের চালে এরা বাসা বেঁধে থাকে আর বনাঞ্চলে কিছু পাখি দেখা যায় বনাঞ্চলে পাখিগুলি কী কী টিয়া পাখি তো আছেই দাহক পাখি শালিক পাখি এগুলো ইত্যাদি ইত্যাদি আচ্ছা বনাঞ্চলে এরা বাসযোগ্য করে ফেলে এরা বনাঞ্চলে ভালো মনে করে আমার প্রিয় পাখির নাম হচ্ছে টিয়াপাখি এর রং সবুজ রঙের এর দেখতে আমার খুব পছন্দ লাগে এটা সহজে পোষ মানে মানুষের সঙ্গে কথা বলে এবং